আমার প্রিয় কিছু বাইক হলো আর ওয়ান ফাইভ ডিউক আড়াইশো জি টি সাড়ে ছশো এছাড়া এম টি ফিফটিন এবং আমার কাছে এন এস দুশো বাইকটি রয়েছে আর আমি কিছু টাকা জমিয়ে জেড নশো কিনতে চাই বাইক চালানোর জন্য কিছু আরামদায়ক বাইক হলো এস পি শাইন বুলেট সাড়ে তিনশো স্প্লেন্ডার এছাড়া আরও বিভিন্ন রকমের বাইক রয়েছে এগুলি খুব দূরে কোথাও কাজ করার জন্য এই বাইকগুলি ব্রেক ভালো এবং এর সার্ভিস খুবই ভালো এর টায়ার মাইলেজ বিভিন্ন রকম এর হেডলাইট এর সবকিছু ভালো এবং এর তেল প্রথম কথা হচ্ছে এর তেল সার্ভিস খুবই ভালো এবং এটি অনেক দূরে রাইড করেও কোনো শরীরের এফেক্ট ফেলে না এবং এছাড়া বাইকগুলি খুবই হালকা এবং বাইকের যে সমস্ত সাধারণ ফিচার্স রয়েছে সেগুলি খুবই ভালো এবং এছাড়া এর বিভিন্ন ধরনের ফিচার্স যেমন এদের যে লেটেস্ট কোয়ালিটি এগুলি খুবই ভালো এছাড়া বাইকগুলি খুবই হালকা তাড়াতাড়ি ঘোরাতে বা কোনো কিছু জায়গায় যেতে এগুলি খুবই ভালো এবং আর আমি একজন বাইকার হিসাবে এই এস পি শাইন বুলেট সাড়ে তিনশো স্প্লেন্ডার এগুলিই কিনতে চাই